আগেকার দিনে মানুষের রোগ ব্যাধি হলে তখন কিন্তু ঘরোয়া টোটকা বা পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা করা হতো তো তাতে কিন্তু অনেকেই সুস্থ হতেন যেমন মাথা ব্যথা হলে মাথা ব্যথা নিরাময়ের জন্য আমাদের গ্রামে কিছু ঘরোয়া টোটকা রয়েছে সেগুলি হলো কচি আমপাতাকে বেটে মাথায় প্রলেপের মতোন লাগালে সেটা কিন্তু কিছুক্ষণের জন্য মাথাটা ঠান্ডা রাখে এবং কিছুটা হলেও আরাম দেয় এছাড়াও ধান এবং কাঁচা হলুদ দূর্বা একসঙ্গে বাটার পর তার একটা প্রলেপ তৈরী করা হয় সেই প্রলেপটা কিন্তু কপালে দিলে বা মাথার চারপাশে একটু আস্তে আস্তে ভালো করে লাগিয়ে দিলে কিছুক্ষণ কিন্তু মাথাটা ঠান্ডা লাগে এবং মাথা ধরাটাও অনেক সময় কম লাগে এছাড়াও সু ঠান্ডা লেগে যদি মাথা ধরে যায় তাহলে কিন্তু আদা এবং চা পাতাসকে একসঙ্গে ফুটিয়ে এ অল্প একটু মিষ্টি দিয়ে দুবার তিনবার খেলেও কিন্তু মাথা ধরা কমে যায় এছাড়াও আমাদের আগে তখন চাম্পিয়ান বলে একটি মলম পাওয়া যেতো সেই মলমটা কিন্তু মাথায় দিলে মাথাটা কিছুক্ষণের জন্য ছাড়ে খুব আরামদায়ক লাগে এছাড়াও নবরত্ন তেল নামে একটি তেল আছে সেই তেলটি কিন্তু খুব ঠান্ডা তেল মাথা ব্যথা হলে এবং মাথা যন্ত্রণা করলে সেই তেলটা মাথায় দিয়ে কিছুটা অন্তত আরাম ও প্রতিকার পাওয়া যেতো